দিল্লির কুতুব মিনার আগ্রার তাজমহল ঔরঙ্গাবাদের অজন্তা ই ইলোরা কেভস দার্জিলিংয়ের ম্যাল পুরীর সমুদ্র এ দিকে কন্যাকুমারী সাউথের এভাবেই প্রত্যেকটা স্টেটের আমাদের বিবিধ জায়গাগুলো আছে প্রত্যেকটা স্টেটের আমাদের এতো বৈচিত্র্যময় আমাদের ভারতবর্ষ প্রত্যেকটা স্টেটে এমন এমন সোনারে খনি আপনি খুঁজে বেড়াতে পারবেন কাশ্মীর থেকে কন্যাকুমারী অথবা রাজ্যের কুচবিহার থেকে কাব দীঘি এমন এমন আমাদের স্থাপত্য আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে প্রত্যেকটা স্থানের সঙ্গে যার মেলা ভার এই পৃথিবীতে ঘুরুন প্রত্যেকটা জায়গায় নিজের মতো করে অনুভব করুন এই শুভেচ্ছা এই স্নেহাশিস এই আসা রাখি